আমাদের সম্প্রদায়ের বিখ্যাত নাচ হল ছৌ নাচ এই নাচ পুরানো যুগ থেকে চলে আসছে আমাদের পাড়ায় কিছু মানুষ আছে যারা ছৌ নাচের একটি গোষ্ঠী তৈরি করেছে এই নাচ সারা ভারতবর্ষে বিখ্যাত যখন তারা নাচ করে তখন মন আনন্দে ভরে ওঠে দূর দুরান্ত থেকে লোক আসে এই নাচ দেখার জন্য ইতিহাসের পাতায় ছৌ নাচ পুরুলিয়ায় বিখ্যাত হয়ে আছে এর একটা আলাদাই মাধুর্য আমিও নাচ করতে খুব ভালোবাসি আমার যত বন্ধু বান্ধব আছে চেষ্টা করি সবাইকে নাচ শেখানোর এবং তাদের বোঝাই নাচ করলে মন খুব আনন্দময় হয়ে যায় আমাদের এই নাচ বিভিন্ন জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে আমি চাই এই নাচ আরও উন্নত হোক এবং বিশ্ববিখ্যাত হয়ে ওঠে এই নাচের একটি বৈশিষ্ট্য হল সুন্দর মুখোশ পরে অসম্ভব সুন্দর নৃত্য পরিবেশন করে